হ্যাঁ বলুন হুম আমি বলছি কি যে আপনি কি সবজি বিক্রি করেন কোথায় বসেন আপনি কালনা গেটে ও তো আপনার সবজির দোকানে কি কি সবজি পাওয়া যাবে

ও তো বলছিলাম আমার ঘরে রুগী আছে তো তার জন্য কেমন কি সবজি পাওয়া যাবে আপনার কাছে

আর কাঁচকলা রাখেন না

তো কাঁচা কলা কত করে নিচ্ছেন পার পিস কাঁচা কলা সাত টাকা পিস আর পেপে কত করে আড়াইশো দশ টাকা পেপে ও ভেণ্ডি কত করে নিচ্ছেন ভেণ্ডিতে দামটা একটু বেশি বলছেন আপনি না না অন্য অন্য জায়গার থেকে আপনি একটু বেশি বলছেন ভেণ্ডির দামটা গাজর কত নিচ্ছেন তিনশো কুড়ি টাকা ও আর বীনস আড়াইশো চল্লিশ টাকা এটাও আপনি বেশি বলছেন ও আলু কত করে নিচ্ছেন এটাও আপনি আলুটাও বেশি বলছেন আলু এখন বাজারে আঠেরো টাকা কিলো যাচ্ছে আর আপনি বাইশ টাকা বলছেন চন্দ্রমু্খি আলু আছে ওহ তো কেমন কি ব্যবস্থা হোম ডেলিভারির কোন ব্যবস্থা আছে কেননা আমার ঘরে তো রুগী ধরুন আমি তো রুগীকে ছেড়ে বেরোতে পারবো না সেই জন্যই বলা

আমারও তো ধরুন যাওয়া হবে না সবদিন আমার ঘরে রুগী আছে এরকম ওকে তো ফেলে যাওয়া যাবে না কোথাও

আমি তো আমি তো তাহলে ডেইলি ডেইলি সবজি নেব আপনার কাছে তো আমার কাছে তো একটু কম নিতে হবে আপনাকে কম নেবেন তো ও ধরে দেবেন ওহ আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আমি কালকে যাচ্ছি আপনার কাছে সবজি নিতে কালনা রোডে কোনখানটা বসেন পরশু কালনার কোনখানটায় বসেন আপনি ও বাজারের মধ্যে আচ্ছা ঠিক আছে তাই হবে ওহ আচ্ছা পরশু দিনে তাই তো

ঠিক আছে হুম ঠিক আছে হুম আচ্ছা